আমাদের এলাকায় বিভিন্ন ধরনের খেলাধূলা হয় আমাদের এখানে যে সকল জনপ্রিয় খেলা রয়েছে তার মধ্যে প্রথমেই যার নাম নিতে হবে সেটা হলো ফুটবল ফুটবল হলো তমলুক এলাকার সবচেয়ে জনপ্রিয় খেলা তমলুকের ফুটবল দলটি রাজ্য এবং জাতীয় দলে খেলে দ্বিতীয় যে খেলাটি রয়েছে সেটি হলো ক্রিকেট ক্রিকেট হলো তমলুকের সবচেয়ে জনপ্রিয় খেলা তমলুক জেলার ক্রিকেট দলটি রাজ্য এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে এরপরে যে খেলাটি রয়েছে সেটি হলো ব্যাডমিন্টন শীতকাল এলেই আমাদের এখানে ব্যাডমিন্টন খেলার প্রচলন বেড়ে যায় ব্যাডমিন্টন র্যাকেটের মাধ্যমে খেলা হয় চতুর্থ যে খেলাটি রয়েছে সেটি হলো টেনিস টেনিসও প্রায় ব্যাডমিন্টনের মতোই খেলা এরপর যে খেলাটি খেলা হয় সেটা হলো হকি হকি এটি শীতকালে খেলা হয় তমলুক জেলার হকি দলটি রাজ্য এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে কাবাডি কাবাডি হলো একটি স্থানীয় খেলা যা তমলুক এলাকায় ব্যাপকভাবে খেলা হয় এরপর আসে লুডো লুডো একটি জনপ্রিয় বোর্ড খেলা যা আমাদের এখানে পরিবার এবং বন্ধুদের মধ্যে ভীষণভাবে প্রচলিত আমাদের এলাকায় খেলাগুলি রাজ্যের অন্যান্য যে খেলাধূলা থেকে অনেকটাই আলাদা এর কয়েকটি পার্থক্য হলো লুডো লুডো এগলো একটি জনপ্রিয় বোর্ড খেলা যা আমাদের এলাকার পরিবার এবং বন্ধুবান্ধবদের মধ্যে খেলা হয় প্রতিদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই খেলাটি আমাদের এইখানে শুরু হয় আমার মনে হয় যে অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে লুডো খেলার প্রচলন একটু অনেকটাই বেশি এরপরের যে আলাদা খেলাটি হলো সেটি হলো কাবাডি প্রতিদিন বিকেলে মাঠে ছেলেপুলেরা আমাদের এখানে কাবাডি খেলতে পছন্দ করে আমাদের এই এলাকার এই খেলাগুলি নিজস্ব অনন্য সংস্কৃতি রয়েছে কাবাডি খেলায় তমলুক এলাকার দলগুলি তাদের নিজস্ব অনন্য কৌশল এবং ইঙ্গিতের দ্বারা সেই খেলাগুলি খেলে আমাদের এলাকার খেলাগুলি স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ এগুলি মানুষকে একত্রিত করে এবং তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে উদযাপন করতে দেয়